উপবাস আমরা তো উপবাস করে মায়ের পূজা যে কোনো পুজোর অঞ্জলি যখন দিই তখন আমরা উপবাস থাকি উপবাস করে আমরা ঠাকুরের সমস্ত আয়োজন করি যতক্ষণ পুজো না হয় আমরা উপবাসে থাকি তারপরে আমরা অঞ্জলি প্রদান করার পরে মায়ের প্রসাদ খেয়ে বা বাবার প্রসাদ খেয়ে আমাদের উপোস ভাঙি উপোস নির্জলা উপোস করেও কেউ করেন কেউ বা অল্প উপোস করে করে কেউ জল খেয়ে উপোস করে উপ উপবাস মানেই হচ্ছে ঠাকুরের একটা আরাধনা করা সেটা আমাকে শুদ্ধ মন করা সেটা যার যার ব্যাপার সে কেউ উপবাসটাকে শুদ্ধভাবে নেয় কেউ হয়তো নিজের মতন করে করে এটাই হচ্ছে উপবাস আর বলিদান বলিদান তো মায়ের পুজো যেমন কালী মায়ের পুজোতে হয় সবখানেও আবার কাল হয় না সব মন্দিরে কিছু কিছু মন্দির ছিল বলিদান হতো বন্ধ হয়ে গেছে আবার কিছু কিছু চলছে বলিদান বলতে যেমন পাঁঠা বলি হয় পায়রা বলি হয় অনেকে সবজি কতগুলো স সবজি সেগুলোও বলি হয় চালকুমড়োও বলি হয় এই তো হচ্ছে বলিদান বলিদান প্রথা আস্তে আস্তে উঠেই যাচ্ছে আবার কোথাও একদম প্রচলিতভাবেই চলে যাচ্ছে এটাই হচ্ছে বলিদান প্রথা আর উপবাসের কিছু আলোচনা